আমি মনে করি খেলাধূলার উন্নয়নে সরকারের আরও বেশি অর্থ ব্যয় করে সাহায্য করা উচিত কেননা বেশ কিছু জায়গায় এমন এমনও সম্প্রদায় আছে যারা টাকার কারণে খেলাধূলায় সরঞ্জাম কিনতে পারছে না এবং কী সরঞ্জাম কিনতে না পারার কারণে তারা মাঠে খেলাধুলো করতে পারছে না যেমন গরিব পরিবারের সুসন্তানরা বা ছেলেমেয়েরা তারা নিজস্ব টাকায় বুট এবং ড্রেস এবং খেলার যাবতীয় সরঞ্জাম তারা কিনতে পারছে না যার কারণে তারা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না তাই সরকারের এইসব জায়গাগুলিতে আরও লক্ষ্য করা উচিত আমি যদি এই সুযোগ এই জায়গায় সুযোগ পেতাম তাহলে খেলাধুলোর জন্য বিভিন্ন স্কুল কলেজে আরও খেলার আকর্ষণীয়তা বাড়িয়ে দিতাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খেলার মাঠ এবং কোচ দিতাম এবং সেইখানে বিনামূল্যে গরিব সন্তানদের জন্য বা গরিব খেলোয়াড়দের জন্য বুট এবং ড্রেস ফ্রিতে ব্যবস্থা করে দিতাম যার যার কারণে তাই তারা খেলা ধুলো খেলতে পারে এবং গরিব সন্তানরা ভালো করে খেলাধূলা করতে পারে এবং কিছু কিছু প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আছে তারা টাকার কারণে বা কোনওরকম সমস্যায় ভুগছে তাই তারা খেলাধুলো করতে পারছে না সেইসব জায়গায় ভালোরকম কোচ এবং ভালো করে গ্রাউণ্ড দিতাম ব্যবস্থা করে দিতাম এবং যার যার দ্বারা সমস্ত ছেলেমেয়েরা খেলাধূলায় অংশগ্রহণ করতে পারে বা খেলাধূলা খেলতে পারে